হ্যাঁ আমিও নিজে থেকে রান্না করেছি কারণ আমি ইউটিউব জি বাংলায় অনেক কিছু দেখি তাদের রান্না সেইজন সেই থেকেই আমিও মনে করি নিজেও কিছু একটা বানাবো নিজের উপকরণ দিয়ে সেই রান্না করেছি আমি একটা একদিন পনির তরকারি করেছিলাম সে তে মানে জিরে তেজপাতা গোটা গরম মশলা ফোঁড়ন তা দিয়ে তাতে একটা নিরামিষ রান্না করেছি তাতে জিরে ওই টমেটো আদা লঙ্কা বাঁটা দিয়ে আগে হচ্ছে প্রথমে পনিরটাকে ভেজে নিয়েছি তারপর আলুটাকে ভেজে নিয়েছি তাপ তুলে রেখে তে জিরে তেজপাতা গোটা গরম মশলা ফোঁড়ন দিয়ে তারপরে আদা বাঁটা টমেটো বাঁটা লঙ্কা বাঁটা দিয়ে দিয়ে ভালো করে কষিয়েছি জিরে বাঁটা দিয়েছি ধনে হলুদ নুন একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে তাতে কষানো হয়ে গেলে যেই তেল বেরিয়েছে তাতে পনির আর আলুগুলো দিয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপরে জল দিয়েছি দিয়ে মাখা মাখা যেই হয়েছে তাতে একটু গরম মশলা দিয়ে নামিয়ে তারপরে সবাইকে সার্ব করেছি ওটাই আমার প্রথম রান্না